পশ্চিম মেদনীপুরের স্বাস্থ্যব্যবস্থা ভালো এখানে হসপিটালে সুন্দর চিকিৎসা আছে সুন্দর সুন্দর ডাক্তার আছে বিনাপয়সায় ওষুধ দেওয়া হয় আর এখানে পাশাপাশি ক্লাবের মধ্যে অ্যাম্বুলেন্স আর পৌরসভার অ্যাম্বুলেন্স আছে যাতে তাতে করে তাড়াতাড়ি পৌঁছানো যায়